আমি এক শূন্য থেকে এক শূন্য শূন্য শূন্য শূন্য এর মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারি যেমন ছয় দুই চার পাঁচ তিন সাত পাঁচ তিন দুই চার পাঁচ ছয় তিন পাঁচ তিন তিন চার দুই চার পাঁচ